সাধারণভাবে অশ্বারোহণ মানুষকে শারীরিক ও মানসিকভাবে উপকার করে যেমন অশ্বারোহণ করার সময় মানুষের প্রথমে একটু ভয় লাগে তারপর মানুষ অশ্বারোহণ ঘোড়া বা ঘোড়ায় চড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের সঙ্গে একটি শরীরের সঙ্গে সংযুক্ত হওয়ায় শরীরে ঝাঁকুনি অনুভব করে এবং তার সঙ্গে সঙ্গে ঝাঁকুনিতে মানুষ তার আনন্দ উপভোগ করে এর ফলে অশ্বারোহণ বা ঘোড়ায় চড়ার মজটা একটা অন্যরকম থাকে এবং ঘোড়ায় চড়ার উপকার বলতে মানুষ মানসিকভাবে শান্তি পায় এবং শারীরিকভাবেও তার ব্যায়াম হয় এবং শারীরিকভাবেও সে খুশি হয় এবং মানসিকভাবে শান্তি পায় এবং আমার নিজস্ব অভিজ্ঞতা হল অশ্বারোহণ সম্পর্কে আমি কোনো দীঘা পুরী সেখানে কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গেলে সেখানে ঘোড়া ভাড়ায় দেওয়া হয় কতক্ষণের জন্য যতক্ষণ আপনি ঘোড়ায় চড়বেন ততক্ষণের ভাড়া নেবে তারা এবং ঘোড়ায় চড়া নিয়ে আমার অভিজ্ঞতা হল প্রথমে একটু ভয় পাচ্ছিলো তারপর ঘোড়াটি দেখে আমি একটু সাহস পেয়েছিলাম যে এটাতে আমি চড়তে পারবো তারপর আমি প্রথমে আমার একটু অসুবিধা হচ্ছিল ঘোড়াটিকে চালনা করতে একটু অন্যদিকে চলে যাচ্ছিলো তারপর আমি ঘোড়াটিকে আস্তে আস্তে নিজের বশে নিয়ে আসলাম তারপর নিজের বশে আসার পর ঘোড়াটি চড়তে আমার খুব মজা হয় এবং শারীরিকভাবে সেদিন অনেক ব্যায়াম হয়েছিলো আমি প্রায় এক ঘন্টার মতো ঘোড়াটিকে নিয়ে দৌড়েছিলাম তারপর আমি শারীরিকভাবে ব্যায়াম হওয়ার পর আমি মানসিকভাবেও খুব শান্তি পাই এবং বারবার মনে হচ্ছিলো যেন আমি ঐ ঘোড়াটিতে চড়তেই থাকি চড়তেই থাকি এবং আমার বাড়ি নিয়ে যাই ঘোড়াটিকে চড়ার জন্য মানসিকভাবে সেদিন খুব শান্তি পেয়েছিলাম এবং শারীরিকভাবে তো শারীরিকভাবে তো আরাম পেয়েছিলামই এবং অশ্বারোহণ মানুষকে শারীরিক ও মানসিকভাবে অনেক সুখ দেয় এইটিই